আমার সাথে থাকা দ্বিতীয় পণ্যটি হলো আমার মোবাইল ফোন এটি একটি খুবই গুরুত্বপূর্ণ পণ্য আমাদের দৈনন্দিন জীবনে ফোন ছাড়া এখন প্রায় সকল মানুষই অচল ফোনের মাধ্যমে আমরা খুবই তাড়াতাড়ি এক জায়গা থেকে আর এক জায়গাতে যোগাযোগ করতে পারি কোনও বার্তা পাঠাতে পারি এছাড়া ফোনের মাধ্যমে আমরা এক জায়গার খবর অন্য জায়গাতে খুব সহজেই পাঠিয়ে দিতে পারি এছাড়া আমাদের কোনও অঞ্চল ছেড়ে যে কোনও দেশের যেরকম কোনও খবর আমরা ফোনের মাধ্যমে খুব সহজেই পেয়ে যেতে পারি তাই দৈনন্দিন জীবনে এই পণ্যটির মূল্য কত অনেক বেশি